আমাদের এলাকায় সর্বোত্তম ফলনশীল ফসল হলো ধান কারণ আমরা ধানে অনেক বেশি লাভ করতে পারি অনেক ফসলই আমাদের চাষ হয় যেমন তিল হয় আলু হয় ধান হয় ইত্যাদি ফসল আমরা চাষ করে থাকি কিন্তু তার মধ্যে আমরা সবচেয়ে লাভবান হই ধানে ধানে আমরা অনেক টাকাই ইন রোজগার করতে পারি অনেক লাভবান ওটাতেই হতে পারি কারণ ওই ধানের টাকাতেই আমরা আরও পরের ফসলগুলি চাষের জন্য কিনতে পারি